আমার একটা ট্রলার আছে আমি সমুদ্রে মাছ ধরতে যাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা যায় সেই অসুবিধাটা হলো সমুদ্রের মধ্যে ঝড় ওঠে ঝড় ওঠার সময় তখন ট্রলারটাকে নিয়ে খুব সমস্যা পড়তে হয় সেই সমস্যার মধ্যে দিয়ে সরকারি যখন লাল বা সতর্ক অ্যালার্ট দেওয়া হয় তখন আস্তে আস্তে আমার ফিরে আসতে হয় ফিরে আসার পরে কোনো রকমে নোঙ্গর করতে ধারে সমুদ্রের তীরবর্তী স্থানে কারণ সমুদ্রের মধ্যে থাকলে পরে আমার জীবন সংসয় থাকে সে ক্ষেত্রে ট্রলারটাকে বাঁচানো এবং আমার নিজের বাসার জন্যে ধারে নোঙ্গর করতে হয় নোঙ্গর করার পরে আস্তে আস্তে আমি মানে নিজেকে সুরক্ষা প্রদান করতে পারি হ্যাঁ